ভারতবর্ষ সর্ব ধর্মের মানুষের এক মিলন স্থান যেমন তার ধর্ম তেমন তার সাংস্কৃতিক উৎসব আর কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বাঙালিরা বসবাস করেন তাদের পার্বণের সংখ্যা মাসের চেয়ে অনেক বেশি এদের পার্বণ লেগেই থাকে এবং পশ্চিমবঙ্গেও বিভিন্ন সম্প্রদায়ের মা মানুষ বসবাস করেন এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষও বসবাস করেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বাস করেন এগুলির মধ্যে হিন্দুদের মধ্যে কিছু যে সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আছে সেগুলো হচ্ছে দুর্গা পূজা কালী পূজা এই সমস্ত অনুষ্ঠানগুলো আছে এইগুলোতে বিভিন্ন সম্প্রদায়কে বিশেষভাবে প্রভাবিত করে এছাড়াও মুসলিমদের জন্য ঈদ ঈদ উল ফিতর এই সমস্ত অনুষ্ঠানগুলি রয়েছে তাছাড়া খ্রিস্টানদের জন্য বড়দিন কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে একটা বড় বিষয় লক্ষ্য করা যায় সেটা হল একন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট ধর্মের উৎসব পালিত হয় না অর্থাৎ কোনো একটা উৎসব যখন পালিত হয় সর্ব ধর্মের মানুষ সবাই এ এই সব অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গের আবহাওয়াটাকেই উশসব মুখরিত করে তোলেন কালী পুজো রথযাত্রা বড়দিন দুর্গা পুজো যেন সমস্ত পশ্চিমবঙ্গবাসীর তথা কিছু অংশে তো ভারতবাসীরও অনেক অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান রূপে পরিগণিত হয়েছে